ঝাড়গ্রাম জেলায় বিনোদনমূলক কার্যকলাপ অনেক কিছুই রয়েছে এখানে বিভিন্ন রকম খেলার মাঠ রয়েছে সুযোগ রয়েছে খেলার মাঠে খেলার এখানে ফুটবল খেলা প্রচুর পরিমাণে নে রয়েছে এখানের বাচ্চা থেকে বড়রা সকলে বিকেলবেলা হোক সকালবেলা হোক তারা ফুটবল খেলতে পছন্দ করেন এবং মাঠে গিয়ে তারা খেলাধুলা করেন এছাড়াও যারা অতিরিক্ত ছোটো বাচ্চা তারা পার্কে গিয়েও খেলার ব্যবস্থা করা আছে সেখানে বিভিন্ন রকম জিনিসপত্রের মাধ্যমে বাচ্চারা খেলাশুনাও করে এছাড়া এখানকার মানুষেরা ফাঁকা মাঠে বা পার্কে বিভিন্ন উদ্যানে প্রায়ই ঘুরতে যান এবং সেখানে গিয়ে বাচ্চাদেরও নিয়ে যান এবং খেলার মধ্যে কিছুক্ষণ সময় কাটান এখানের মানুষেরা বিভিন্ন বিনোদনমূলক কাজকল্পও করেন এখানের নে কখনও সাঁওতালি গানে নৃত্য বা অনুষ্ঠান বা যে কোনো কোনো কিছু অনুষ্ঠানও করেন মাঝ প্রায়শই এরা ফুটবল খেলাকে প্রাধান্য দেন এবং ফুটবল খেলা নিয়ে তারা প্রায়ই ওই প্রতিযোগিতা শুরু করেন এছাড়াও এখানে একটি পার্ক রয়েছেন সেটি হচ্ছে ঘোড়াধরা শিশু পার্ক এই পার্কে বিভিন্ন রকমের নে জিনিসপত্র রয়েছেন এবং জন্তু জানোয়ারও রয়েছেন যেখানে বাচ্চারা গেলে অনেকটা আনন্দ পায় এবং বাচ্চারা সেখান থেকে আসতেও চায় না তাড়াতাড়ি তারা খুব আনন্দ উপভোগ করেন এবং সেখানে গিয়ে তারা অনেকক্ষণ সময় কাটান শুধু বাচ্চারা কেন এখানে বাইরের থেকে প্রচুর লোকও আসেন এবং তারা এসে এখানে অনেকক্ষণ সময় কাটান এবং থাকেন দেখেন এবং বাইরের বিভিন্ন পর্যটকও আসেন এখানের নের অর্থ মূল্য কিন্তু খুব একটা বেশি নয় বিনামূল্যেরও ব্যবস্থা রয়েছে কারণ এখানে পার্কগুলিতে বিনামূল্যে প্রবেশ করা যায় বিনামূল্যে বাচ্চারা এখানে এসে অনেকক্ষণ ইচ্ছা মতো খেলাধুলাও করতে পারে এখানে আরও অনেক কিছু থিয়েটারে বা সিনেমা হলও রয়েছে এন যেমন স্ প্রতিনিয়ত প্রায়ই সিনেমা হলে যাওয়া যাতায়াত থাকে থিয়েটারও থাকে থিয়েটারে প্রায়ই অনুষ্ঠান হয় এবং এসব অব বিনোদনমূলক লোক ঘটনাগুলি এখানকার মানুষেরা কিন্তু খুব আনন্দের সঙ্গে উপভোগ করেন